আমার মা আমার জীবনে রান্নাকে শখ হিসেবে গ্রহণ করার জন্যে ভীষণভাবে ভূমিকা পালন করেছেন মাকে দেখেছি ছোটোর থেকে আমরা নিজে হাতে একা কীভাবে রান্না বিভিন্ন ধরনের রান্না করতে সেই মায়ের রান্না করার দে ধরন দেখে দেখে মনে হত আমিও এই রান্নাটা করতে চাই যখনই একটু বড়ো হয়েছি তখন থেকেই মায়ের হাতে হাতে টুকটাক করতে করতে মনের ভেতর শখ হল যে এই জিনিসটা যদি আমি আমার মতন করে করি সেরকম কি ধরনের হবে মাকে বলাতে মা বলল ঠিক আছে তোমার মতন তুমি করে দেখো সাবধানে দেখো আগুনের থেকে বেঁচে করবে কারণ কোন জিনিসে কতটা মশলা দিতে হয় রান্নার পাত্র কোন খাবার বাড়াতে হলে কোনটা ব্যবহার করতে হয় সবই মায়ের কাছ থেকে শিখেছি এমনকি গরম কড়াই কীভাবে কাপড়ে দু হাতে দিয়ে ধরে নামাতে হয় বা কতটা পরিমাণ খাবার থাকলে পরে সেটা সাঁড়াশি দিয়ে ধরে নামানো সম্ভব হয় সমস্ত কিছুতেই জুড়ে রয়েছে মা মায়ের কাছ থেকেই আজকে আমি বিভিন্ন ধরনের রান্নাবান্না শিখেছি তারপর যখন বড়ো হলাম আস্তে আস্তে করে স্কুলে পড়াশুনা শেষ করতে করতে মা আস্তে আস্তে করে রান্নার ভার চাপাতে থাকল আজকে এই রান্নাটা তুমি করো দেখো তো কেমন হয় ঠিক সেইভাবে করতে করতে আজকে আমি ভীষণভাবে অনেক অনেক রান্না যা নাকি আমার মা কোনো দিন করেনি যেমন আমাদের ভারতবর্ষের বাইরের বিভিন্ন খাবার আমার মা রান্না করতেন না আমার বাবা ভারতীয় খাবার ভীষণ পছন্দ করতেন বিশেষ করে বাংলার খাবার মা সেগুলোই করতেন মায়ের কাছ থেকে দেখে যেমন বাংলার খাবার বানাতে আমি শিখেছি অফুরন্ত আবার নিজের মনের থেকেও আমি বিভিন্নধরণের খাবার বানাই যেটা খেয়ে আমার পরিবারের সদস্যেরা যখন বলে ভীষণ ভালো হয়েছে তখন নিজেকে ভীষণভাবে ভালো লাগে আর সবসময় মনে হয় যে যাক আজকে মায়ের কাছ থেকে এই যে রান্নাটা শিখেছিলাম বলে আজকে দশজনকে রান্না করে খাওয়াতে পারছি তারা যে খেয়ে